কোভিড নাইন্টিন মহামারি আমাদের এলাকায় খুবই প্রভাবিত করেছিল তখন কেউ আমরা ঘর থেকে বের হতাম বেরোতাম না একে অপরের সাথে মিশতাম না তখন অনেক নিয়মকানুন মেনে চলতে হতো স্যানিটাইজার মাস্ক পরতে হতো তারপর অনেক নিয়মকানুন মেনে চলতে হতো যেমন খাওয়ার আগে ডেটল দিয়ে হাত ধুতে হতো তারপর বাড়ি থেকে বেরোনো চলতো না কথা বলার সময় একে অপরের সাথে হাত মেলানো যেত না এবং বেশি কথাও বলতে পারতাম না এবং সবসময় যেন বন্দি হয়ে থাকতে হতো একটা ঘরের মধ্যে আর তখন যদি যদি কারোর কেউ কোভিড নাইন্টিন মহামারীর কবলে পড়ত তাকে একটি ঘরের মো ঘরে থাকতে হতো তখন খুবই কষ্টকর একটা দিন ছিল এবং পর্যটন কেন্দ্রগুলোতে খুবই প্রভাবিত ফেলেছে প্রভাবিত হয়েছিল যেমন দীঘা পুরী এসব জায়গায় জনমানব শূন্য ছিল সেখানে কেউ ঘুরতে যেতে পারত না এবং সেখানে দোকানদারদের খুবই ক্ষতি হতো তখন খুবই ক্ষতি হতো সবাইকার এবং যেন একটা যেন মনে হতো যে যেন একটা নিজেদের যেন মনে হতো কোনো স্বাধীনতা নেই কেউ কারোর সাথে কথা বলতে পারত না সবসময় মুখে মাস্ক পরে থাকতে হতো হাতে স্যানিটাইজার নিতে হতো